আমার বাড়ির উঠানে অনেক গাছ রয়েছে যেখানে প্রতিদিন বিভিন্ন পাখি এসে কিচিরমিচির

তারা প্রতিদিন সবাই এক সময়ে এসে হাজির হয় আমার মা প্রতিদিন তাদের খেতে দেন কত সুন্দর করে তারা কিচিরমিচির করে তাদের কিচিরমিচির শুনে মনে হয় যেন তারা যেন কত খুশি কত আনন্দ তারা যেন তাদের ভাষায় কথা বলছে মাকে তারা ধন্যবাদ জানাচ্ছেন তারা প্রতিদিন দেখতে দেখতে তাদের সাথেই যেন আমাদের এক খুব সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয়েছে আমার কাছে এই পাখিগুলি আমার খুবই ভালো লাগে আমার খুবই পছন্দের কারণ তারা সব সময় একই সময় একসঙ্গে এখানটায় এসে হাজির হয় নিজেদের মধ্যে কথাবার্তা বলে সবাই একসঙ্গে খায় কতো কিছু একসঙ্গে খেলা করে এদিক থেকে ওদিকে ওদিক থেকে এদিক সত্যিই আমার খুব সুন্দর লাগে আমার কাছে এই পাখিগুলি আমার পাখির নায়ক হ্যাঁ আমার অবশ্যই আমার পাখির নায়ক বহুবার পাখির করি আর সব পাখিদের থেকে আনন্দ এগিয়ে আছে পাখি ছোটো ছোটো একটি পাখি অথচ সে সর্দার এমনভাবে বাসা বাঁধে তা যেন অসাধারণ আমাদের সব গাছ একটা বাবুই পাখি বাস করে আমি সেই বাসায় এমন কিছু দেখলাম দেখে সত্যিই আমি খুব অবাক হলাম এইটুকু একটা পাখি এতো সুন্দরভাবে গুছিয়ে সুন্দর করে কীভাবে এত সুন্দর একটা বাসা বেঁধেছে কুয়োর মতো আছে বেরোনোর পথও আছে আবার সাপের আক্রমণ থেকে সতর্ক আছে আবার ছোট্টো একটা দরজা মতো আছে সাপের হাত থেকে রক্ষার জন্য তার আলাদাও আরও একটা পথ রয়েছে এইসব দিয়ে আমার মনে হয়েছে বুদ্ধির দিক দিয়ে পাখিদের মধ্যে বাবুই পাখিই সেরা তাই সত্যিই আমার খুবই ভালো লাগে